হ্যাঁ আমি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতন কারণ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই সমস্ত কিছু হয়ে যাচ্ছে কারণ এখন মানুষের দ্বারা তৈরি যে সফটওয়্যার যে এআই এআই অপারেটিভ সিস্টেম সেটার দ্বারা মানুষকে রিপ্লেস করা হচ্ছে বা মানুষের পরিবর্তে এআইকেই কাজে লাগানো হচ্ছে কারণ এখন সমস্ত কাজ যেখানে সব যেমন ইত্যাদি কোনো সার্চ করতে চ্যাট জিপিটি আছে নানা ধরনের এআই পদ্ধতি রয়েছে সেগুলো মানুষকে প্রায় কিছু দিনের মধ্যেই আরো উন্নত হয়ে যাবে কিছু কয়েক বছরের মধ্যে আরও উন্নত হয়ে যাবে সেগুলো উন্নত হয়ে গেলে মানুষের সৃজনশীলতা হারাতে বাধ্য করবে কারণ মানুষ যেসব চাকরিগুলো বা কাজগুলো পাচ্ছিল সেই কাজগুলো আর পাবে না সেগুলোকে পুরো সম্পূর্ণভাবে এআই এআই সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে বা এআই যেমন আআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন সমস্ত রকম কাজ হয়ে যাচ্ছে প্রায় যেমন গুগল গুগলে এআই ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রায় বাকি সব কিছু হয়ে যায় ও অন্যান্য কোনো অ্যাপে এআইয়ের দ্বারা হয়ে যায় যেগুলো আগে মানুষ কম্পিউটারে করে অপারেটিভ করত এখন সেগুলো এআইয়ের মাধ্যমে হয়ে যাচ্ছে এই কারণে মানুষ তাদের ভবিষ্যৎকালে এআইয়ের দ্বারা মানুষ সৃজনশীলতা হারাবে তাদের কাজের সমস্যা খুবই হবে এবং তারা কাজ পাবেন না